আমি ভোজ রেস্তোরাঁয় সন্ধের জন্যে কিছু খাবার অর্ডার দিতে চাই বাড়িতে সন্ধ্যেবেলা গেস্ট আসছে তাই বিরিয়ানি চিলি চিকেন স্যালাড কোল্ড ড্রিঙ্কস রায়তা মাছের কালিয়া আর একটু দই এগুলো আমার ঠিকানায় পাঠিয়ে দেবেন ঠিকানাটি হলো তালদি থেকে জীবনতলা রোডের পাথিখালি গ্রাম দক্ষিণ পাথিখালি গ্রাম পাতিখালি শেখ বিল্ডার্সের ব্রিজের কাছে